হ্যালো হ্যাঁ আমি তনুশ্রী বলছি আপনি কি কুসুম বলছেন হ্যাঁ বলছি যে আমি কয় দিন পরে দিল্লি ঘুরতে যাবো তো ওটার যাওয়া আসা খরচ কী রকম হবে

হুম

হুম ওখানে কি সব মন্দির হবে ও মন্দিরে কখন সময়

আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে তার ক্ষেত্রে ওখান থেকে বৃন্দাবন যেতে কতো সময় লাগে সাড়ে তিন না ঠিক আছে হুম